আমাদের এলাকাতে এবং আমাদের গ্রামে বলতে গেলে বিভিন্ন ধরনের ইনডোর আউটডোর খেলা হয় যেমন তার মধ্যে বুদ্ধিমানের খেলা ছিল একটি আমাদের দাবা খেলা এই দাবা খেলাতে ছোটো থেকে বয়স্ক পর্যন্ত সবাই আই এই দাবা খেলাতে অংশগ্রহণ করতে পারে তাছাড়াও আমাদের আউটডোর খেলা বিভিন্ন হয় আমাদের ক্লাবগুলি আমাদিকে এইসব খেলায় উৎসাহিত করে আমাদের বিভিন্ন ক্লাব যেমন মা শীতলা স্পোর্টিং ক্লাব ছাড়াও বিভিন্ন জাতীয় ক্লাব আমাদের রয়েছে সেই ক্লাবগুলি আমাদের খেলাতে বিভিন্ন ধরনের উৎসাহিত করে যেমন ফুটবল ক্রিকেট তার সাথে ব্যাডমিন্টন এবং আমরা ব্যাডমিন্টন খেলাতে খুবই উৎসাহিত তাই আমরা ব্যাডমিন্টনতে আমাদের মেদনীপুর ঝাড়গ্রাম জেলার থেকে আমরা প্রাইজ জিতে এনেছি এবং মেদিনীপুর জেলা থেকেও আমরা প্রাইজ এনেছি আমরা মূলত ঝাড়গ্রামের জাতীয় দলের এ সাথেও খেলেছি এবং তার সাতে সাতে আমাদের বিভিন্ন সুবিদা রয়েছে যেমন আমাদের প্লেয়ারদিকে আমাদের খাবার দাবার তারা আমাদের টিম থেকেই দেয় এবং ক্লাবগুলি থেকে আমাদের ব্যাট প্রতি সপ্তায় সপ্তায়ে এবং ফুটবলের সময় বিভিন্ন ধরনের এ পোস স্পোর্ট গেঞ্জি জামা ইত্যাদি আমরা পেয়ে থাকি